এমন অনেকবার হয়েছে যে আমি অংশীদারের সাথে বসে যোগ অনুশীলন করেছি যোগ অনুশীলন মানে শুধু একা নয় এমনকি মস্তিষ্কের দিক দিয়েও অনুশীলনের একসাথে হওয়াটা খুব জরুরি যেমন ধ্যান অবস্থায় আমি কি ভাবছি সেটির সাথে অন্যরাও আমার সাথে মেল বন্ধন ঘটছে কিনা সেটি হওয়াটা খুব জরুরি বলেই আমার মনে হয়